বাংলা ভাষার ব্যবহার সময়ের সাথে সাথে বিশেষভাবে পরিবর্তিত হয়েছে বিশেষ করে তার ভাষা ও সংস্কৃতির প্রভাবে অঞ্চলভেদে ও বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ভাষা বাংলা বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে কারণ ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ও অন্যান্য স্থানের মানুষ একই স্থানকে আসার জন্য বিভি স্থান বি স্থান কাল ভেদে ভাষা যে ভাগ ছিলো তা একইভাবে প্র রূপান্তরিত পরিমার্জিত হয়েছে এই বাংলা ভাষার ব্যবহার ধীরে ধীরে পরিবর্তন একটা বিশেষ নতুন সংস্কৃতি ও ভাষার সৃষ্টি করেছে যা আমাদের সমাজকে একটা একই স্রোতে নিয়ে এসেছে বিভিন্ন এলাকার মানুষ এখন বাংলা ভাষার পরিমার্জিত রূপটি ব্যবহার করচে ও বিভিন্ন সংস্কৃতির মিলন এর সাহায্যে ঘটেছে